গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে সরকার অনেক কিছুই করেছে প্রত্যেকটি গ্রামে একটি করে গ্রামীণ স্কুল তৈরি করে দিয়েছে এছাড়াও প্রিপ্রাইমারি স্কুল তৈরি করে দিয়েছে যেটিকে আমরা বলে থাকি আইসিডিএসএ বাচ্চাদের স্কুল যাওয়ার আগ্রহ বাড়ানোর জন্য স্কুলে খাবারের ব্যবস্থা করা হয়েছে পিপ্রাইমারিতেও যেমন খাবারের ব্যবস্থা করা হয়েছে তেমন প্রাইমারিতেও খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি বাচ্চাকে ভাত ডিম মাংস যেদিন যেমন সেদিন তেমন খাবার দেওয়া হয়ে থাকে তাছাড়াও খেলাধুলার জন্য প্রত্যেকটি স্কুলে একটি ছোটো মাঠের ব্যবস্তা করা হয়েছে সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য নানান রকমের জিনিস বানিয়ে দিয়েছে সরকার তাই কিছু কিছু স ক্ষেত্রে কিছু কিছু বাচ্চারা এখন স্কুলে যেতে চায় না পারে না কারণ সেইটা তাদের বাড়ির প্রবলেমের জন্যই যেতে পারে না সেটা হচ্ছে আমাদের গ্রামে বেশিরভাগটাই কৃষিকাজ করেই তাদের জীবন যাপন করতে হয় কিছু কিছু পরিবার আছে যারা সকালবেলা বেরিয়ে যায় আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে সেই সময় তার বাচ্চাদেরকে বাড়ির কাজের জন্য বলে যায় যে এই কাজটা করে রাখবি সেই কাজের জন্য তারা হয়তো স্কুলে যেতে পারে না আমার মনে হয় প্রত্যেককেই এইটার দিকে খেয়াল রাখা উচিত স্কুলে প্রত্যেক বাচ্চাকেই পাঠানো দরকার